আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি এবং আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্য হিন্দি আমাদের অতটা খুব একটা আসে না আমরা যেখানেই যাই না কেন আমরা সমস্ত লোকেদের সঙ্গে বাংলাতে কথাবার্তা বলি যেহেতু আমরা হাওড়ার বাসিন্দা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি পশ্চিমবঙ্গে আমাদের মেন ভাষা হচ্ছে বাংলা এবং বাংলা ভাষা বলতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা আমাদের ওতপ্রোতভাবে আমাদের মধ্যে জড়িয়ে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা বলতে আমরা যতটা কম্ফোর্টেবেল ফিল করি হিন্দি ভাষাটা বলতে আমাদের অতটা ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু হিন্দি আমাদের যেহেতু রাষ্ট্রীয় ভাষা সেহেতু হিন্দিও আমাদের জানাটা খুবই দরকার হিন্দি ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনো তুলনা আমি মনে হয় না করা যায় কেন যে হিন্দি ভাষায় কথা বলে তার সঙ্গে বাংলা ভাষা বলতে একটু অসুবিধা হয় কিন্তু যে বাংলা ভাষায় কথা বলে সেও হিন্দি ভাষা বলতে একটু অসুবিধা হয় বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা যেহেতু আমরা বাংলা ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা বাড়িতে সব সময় ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলে এসেছি আমরা বাংলা ভাষাটাকে এতটা ভালবাসি যে হিন্দি ভাষাটায় আমাদের অসম্মান করি না কিন্তু হিন্দি ভাষা বলতে গেলে আমাদের একটু অসুবিধাই হয় বাংলা আমাদের মানে ছোটবেলা থেকে যেহেতু আমরা বাংলা ভাষা বলে এসেছি বাংলা ভাষায় আমরা কথা বলছি বাংলা স্কুল বাংলা কোনো জায়গায় আড্ডা মারলে বন্ধুবান্ধবদের সঙ্গে বাংলা ভাষাতেই আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি ছোটবেলা থেকে যেহেতু আমরা বাংলা ভাষার পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি আমরা যেহেতু বাইরে খুব একটা বেরোতে পারি না এখন আমরা নিজেদের মধ্যে যেহেতু আমাদের রাজ্য বাংলা ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যেখানেই যাই বাংলা কথা বলি ছোটবেলা থেকে আমরা মা বাবাদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলেছি আমরা যেখানে পড়াশোনা করেছি সেটাও বাংলা ভাষা আমরা যেখানে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছি সেটাও বাংলা ভাষায় আমরা কথা বলেছি কিন্তু হিন্দি ভাষাটা আমাদের রাষ্ট্রীয় ভাষা সেটাকে আমরা অসম্মান করি না হিন্দি ভাষা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা সেই ভাষাটাও আমাদের জানাটা ততটাই দরকার যতটা আমরা বাংলা ভাষা বলি কিন্তু আমরা যদি কোথাও কোথাও আড্ডা মারি কিংবা কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলি কিংবা আমাদের মেন কথাবার্তা বলার যে সোর্স সেটা হচ্ছে বাংলা ভাষা হিন্দি ভাষা আমাদের মধ্যে অতটা ভালোভাবে আসে না হিন্দি ভাষাটাকে আমরা খুবই প্রয়োজন না হলে হিন্দি ভাষায় কথা বলি না আমরা এমন একটা রাজ্যে গেলাম যেখানে মাতৃভাষা হচ্ছে হিন্দি আমাদের বাংলা ভাষা এবং হিন্দি ভাষা মিশিয়ে কথা বলতে হয় আমরা পুরোটা হিন্দি ভাষা বলতে পারি না হিন্দি বলতে বলতে আমাদের সেই ভাষার মাঝখানে বাংলা ভাষাটা চলে আসে যেমন আমি কারো সঙ্গে কথা বলছি সে হিন্দি ভাষা বলতে খুবই কম্ফোর্টেবেল ফিল করে সে হচ্ছে তার মাতৃভাষা হিন্দি কিন্তু যেহেতু আমার মাতৃভাষা বাংলা সেহেতু আমি তার সঙ্গে কথা বলতে গেলে সে আমাকে কোনো কথা বোঝাতে চাইলে সে হিন্দিতে কথা বলছে কিন্তু আমরা বাংলা ভাষায় যতই কথা বলি না কেন হিন্দি ভাষাটাকে আমরা মোটামুটি বুঝতে পারি যে হিন্দি ভাষাটা হচ্ছে আমাদের ধর কেউ আমার সঙ্গে হিন্দিতে কথা বলছে আমি বুঝতে পারি যে ও আমাকে কী বলতে চাইছে কী বোঝাতে চাইছে কিন্তু বলার সময় আমি সেই হিন্দি ভাষাতে বলতে পারি না আমরা বাংলা ভাষাটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই হিন্দি ভাষাটা আমাদের মধ্যে সেরমভাবে কাজ করে না বাংলাটা বলতে আমরা যতটা ভালবাসি বাংলাটা বলতে আমরা যতটা কম্ফোর্টেবেল ফিল করি কিন্তু হিন্দি ভাষা বলতে ততটা আমরা কম্ফোর্টেবেল ফিল করি না হিন্দি বুঝতে পারি শুনতে পারি বুঝতে পারি যে ও কী বলতে চাইছে কিন্তু তবুও আমরা হিন্দিতে উত্তরটা দিতে পারি না হিন্দিটা হচ্ছে আমাদের কাছে এমন একটা ভাষা যেমন আমরা বাংলা ভাষা বললে আনন্দ পাই বাংলা ভাষা বলে আমার মনের ভাষা ভাবটাকে বোঝাতে পারি কিন্তু হিন্দি ভাষা বলতে গেলেই আমাদের মধ্যে একটা আনকম্ফোর্টেবেল ফিল আসে যে হিন্দিটা আমি বললাম সেটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম এই জিনিসটা আমরা বারবার নিজের মনের মধ্যে প্রশ্ন করতে থাকি যে এই যে কথাটা বললাম এটা কি ঠিক বললাম না ভুল বললাম হিন্দিতে যেটা বললাম সেটা আমাকে যদি বাংলায় বলতে বলত তাহলে আমরা অনায়াসে সেই জিনিসটা বলেই দিতে পারতাম যা আচ্ছা ঠিকই আছে এটা আমরা যা বলেছি ঠিকই বলেছি আমরা ভুল বলিনি কিন্তু হিন্দির সঙ্গে বাংলার যে আপনারা তুলনা করতে বলছেন কিন্তু আমরা হিন্দির সঙ্গে বাংলার কোনো তুলনা হয় না কেন আমরা হিন্দি আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হলেও যেহেতু মাতৃভাষা আমাদের বাংলা আমরা ছোটবেলা থেকে বাংলায় বড় হয়েছি বাংলা আমাদের কাছে সব কিছু বাংলায় কথা বলা আমাদের কাছে এমন খুব একটা অসুবিধার কাজ নয় কিন্তু হিন্দির সঙ্গে বাংলার কোনো তুলনা আমি করতে চাইছি না হিন্দি ভাষাটা যেহেতু একটা রাষ্ট্রীয় ভাষা এবং বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মধ্যে একটা প্রেম আছে ভালোবাসা আছে যে ভালোবাসাটা আমরা ছোটবেলা থেকে অনুভব করেছি কিন্তু হিন্দি ভাষাটা যেহেতু রাষ্ট্রীয় ভাষা সেই সেই ভাষায় কথা বলতে আমরা একটু আনকম্ফোর্টেবেল ফিল করি বাংলা ভাষায় কথা বললে যেমন একটা মনের ভিতর থেকে ভালোবাসা জন্মায় হিন্দি ভাষাটার মধ্যে সেই ভালোবাসাটা খুব একটা আসে না যেহেতু আমরা ছোটবেলা থেকেই বাংলা ভাষায় কথা বলছি বড় হয়ে বন্ধুবান্ধব স্কুল কলেজ সব জায়গায় আমরা বাংলা ভাষায় কথা বলেছি হিন্দি ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা হলেও সেই ভাষায় কথা বলতে আমাদের একটু অসুবিধা হয় কেউ হিন্দিতে কথা বললে সেই ভাষাটা আমরা বুঝতে পারলেও উত্তরটা আমরা হিন্দিতে দিতে পারি না কেন আমাদের মধ্যে থেকে সেই জিনিসটা কাজ করে না যে আমরা ওকে হিন্দিতে উত্তর দেব যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলে এসেছি সেই জন্য আমি তাকে বাংলাতেই উত্তর দিই যদিও আমার বন্ধু হিন্দিভাষী হলেও সে হিন্দি ভাষাতে আমাকে কথা বললেও আমি তার কথাটা বোঝা সত্ত্বেও হিন্দি ভাষাতে কথার উত্তর দিই না আমরা সেই ভাষাটাকেই বাংলাতে ট্রান্সলেট করে কথাটা বলি যাতে আমাদের মনের ভিতর থেকে একটা আনন্দভাব চলে আসে এবং আমরা যেরকম হিন্দি বুঝতে আমাদের অসুবিধা হয় তেমন তারও বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয় কিন্তু এমনটা নয় যে সে বাংলা ভাষাটা বুঝতে পারে না সেও বাংলা ভাষাটা বুঝতে পারে কিন্তু সেও যা তার মাতৃভাষা হিন্দি হওয়ার জন্য সে হিন্দি ভাষাটাকেই প্রেফার করে বেশি সে বাংলা ভাষায় কথা বলতে পারে না বলতে পারলেও সে বলতে চায় না যেমন যেহেতু আমি বাংলা ভাষা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তেমনই সে হিন্দি ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য আমি বলতে চাইছি আপনার ভারতের সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলা ভাষার তুলনা সেইভাবে করা যায় না বাংলা ভাষা যে বাংলায় থাকে যে বাংলা তার মাতৃভাষা সে বাংলা ভাষায় কথা বলতে কম্ফোর্টেবেল ফিল করে এবং হিন্দি ভাষা যে বলে তার সঙ্গে হিন্দি আর বাংলা দুটো গুলিয়ে ফেললে হবে না যে যার মাতৃভাষা সেটাকেই সে বলতে চায় এবং আমি চাইছি এই দুটোর তুলনা করাটা খুব একটা ঠিক কাজ হবে না